আমি আমাদের কাছে যে সমস্ত শহর বা গ্রাম রয়েছে বা অন্যান্য জেলা যে সমস্ত শহর বা গ্রাম রয়েছে সেই সমস্ত জায়গা ঘুরতে আমার খুবই ভালো লাগে কারণ আমি ছোটোবেলা থেকেই এই রকম ভ্রমণের শখ রেখেছি এবং আমি আমার অবসর সময়ে বা যেই দিনগুলো ছুটি পাই বা যেই দিনগুলোতে কোনো কাজ থাকে না সেই সমস্ত দিনগুলোতে আমি প্রধানত ঘুরেই কাটাই এবং আমার ঘুরতে এবং নতুন নতুন জায়গা পরিদর্শন করতে খুবই ভালো লাগে এবং বিশেষ করে কোনো জায়গার কোনো যদি আকর্ষণীয় রাজবাড়ি মন্দির বা কোনো রকম পাহাড় থাকে সেইগুলো দেখতে আমার খুবই ভালো লাগে এবং আমি বিশেষত সেই সমস্ত জায়গাগুলোতেই ঘুরতে যাই এছাড়া অন্যান্য জেলার বা অন্যান্য কোনো শহর বা গ্রামে যদি কোনো কিছু ঘটনা ঘটে বা সেটা যদি কোনো বড় ঘটনা হয় সেই ক্ষেত্রেও আমার সেই ঘটনাটা কেন ঘটেছে এবং ঘটনাটা কারণ সম্পর্কে জানতে খুবই আগ্রহ তাই আমি সেই সমস্ত জায়গাগুলোতে নিজে গিয়ে সেইখানে ভালোভাবে ঘুরে আসি বা কোনো পাশের গ্রামেতে বা শহরেতে যদি মেলা বসে সেই ক্ষেত্রেও আমি সেই গ্রাম বা শহরে গিয়ে মেলা দেখে আসি কারণ আমার এই সমস্ত ভ্রমণমূলক কার্যকলাপ করতে খুবই ভালো লাগে